হ্যাঁ নমস্কার এটা কি জগন্নাথ ট্রাভেল এজেন্সি হ্যাঁ আমার কিছু বিষয়ে আপনার সঙ্গে ক মানে বলার ছিলো আমার আপনাদের কিছু একটা ফিডব্যাক দেওয়ার ছিলো সেটা হলো আপনাদের যিনি ড্রাইভার এসছিলেন প্রথমত উনি মাক্স পরে আসেন নি কারণ দেখুন কোভিডের পর তো পত্যেকেই আমরা একটু সচেতন হয়ে গেছি তো আমার মনে হয় ওনাকে মাক্স পরে আসা উচিত ছিলো কারণ যেহেতু উনি সব অনেক জায়গায় ঘোরেন তাই আর সবচেয়ে বড়ো কথা হলো যে আপনাদের গাড়ির সিটগুলো খুবই নোংরা ছিলো এতে আমার একটা অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর পরিবেশ মনে হয়েছে গাড়ির ভিতরটা যেখানে আমি আমার বাচ্চাকে নিয়ে উঠেছিলাম তো বাচ্চা সেই জায়গাগুলো হাত দিচ্ছে তো সেগুলো তো নোংরাই না অস্বাস্থ্যকর পরিবেশ একটা গাড়ির ভেতরটা একদম পরিষ্কার করা নেই গাড়ির সিটগুলো খুবই নোংরা হাত দিতে ঘেন বা বসতে প্রচণ্ড ঘৃণা বোধ করছিলাম আমরা তো যদি একটু এই বিষয়ে আপনার নজর রাখতেন তো ভালো হতো

দেখুন যেহেতু কোভিডের পর তো আমরা তো প্রত্যেকেই সচেতন হয়েছি তো এ আমার মনে হয় এই বিষয়গুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে খুবই উপকার হতো এবং তাই জন্যই আমি প্রচণ্ড পরিমাণে খুব কম রেটিংয়ে আপনাদেরকে দিয়েছি আশা করবো পরের বার আপনারা ভালো কাজ করবেন কিন্তু আমার আপনাদের কাছে এক্সপেরিয়েন্সটা খুবই খারাপ